হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গের সংস্কৃতি কীভাবে জনসংখ্যার বৈচিত্র্যকে যে প্রতিফলিত করে যেমন প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় যেমন প্রত্যেকটি ধরনের মানুষ বসবাস করে এবং তার প্রত্যেকটি বসবাসের যেমন মানুষের বৈচিত্র্য যেমন আলাদা আলাদা হয় তার তাদের ধরন পোশাক পরিচ্ছদ যেমন আলাদা হয় এবং সেরকম ভাবে তাদের মানে রান্না যে রন্ধন যে ব্যাপারটা রয়েছে তাদের তাদেরও বৈচিত্র্যময় রয়েছে যেমন পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রত্যেক অনেক মানে প্রচুর ধরনের আমাদের খাবার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে যেমন বাঙালি রান্নার প্রধান বৈশিষ্ট্য হল হচ্ছে মাছ ভাত যেটা মাছে ভাতে বাঙালি বলা হয় মাছ মাংস সবজি তরকারি এবং ডিম এবং সবার শেষে বাঙালিদের মানে খাবারের শেষে মিষ্টি না পড়লে সেই খাবারটাই হয়তো মনে হয় যে এ মানে ইনকমপ্লিট রয়ে গেল তো বাঙালি শেষ পাতে যেমন মিষ্টিটা দরকারই দরকার এছাড়াও এই আমাদের মধ্যে অনেক বাংলায় পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মানে যার অন্য ভাষা সংস্কৃতির মানুষের লোকজন থাকে অন্য রাজ্যের মানুষেরা যেমন থাকে পাঞ্জাবিরা থাকে বিহারি থাকে তো তাদেরও সম্প্রদায়ের মানুষদেরও তাদের নিজস্ব রান্নার কৌশল ও পদ বিন্যাসের সমৃদ্ধ রয়েছে তাদের তাদেরও খাবার দাবার তাদের যেমন আলাদা ঠিক তেমনি তারাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের এই ঘরানাকে আমাদের এই খাদ্যাভাসটাকে তারাও কিন্তু নিজেদের আয়ত্তে করে নিয়েছেন কিছু কিছু যারা পাঞ্জাবিরা যেমন রুটি তরকা যেমন তাদের পরিচিত একটা খাবার তারাও কিন্তু এখন ভাত ডাল তারাও যেমন খায় তেমন এর ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিতে আমাদের বাঙালিরা যেমন একটা একসাথে এই খাবার ফলে তো মানুষের একটা বন্ধন যেমন সৃষ্টি করতে পেরেছে তেমনি ও এই খাবারের মাধ্যমে প্রত্যেকটি বাঙালিকে বাঙালিকে সারা পৃথিবী কিন্তু তাদের সমৃদ্ধ করেছে এই মিষ্টির জন্য সারা পৃথিবীতে কিন্তু এই বাঙালি কিন্তু মানে মানুষ যাতে চেনে এরা মাছ খায় এবং এ এরা এরা মিষ্টি খুব পছন্দ করে মানে মিষ্টি যেমন আমরা পছন্দ করি যেমন বাঙালিদের মিষ্টিও বলা হয় তো এই মিষ্টিটা কিন্তু রন্ধন বা রান্নায় বাঙালিদের কিন্তু খুব নাম ডাক রয়েছে এবং তার ফলে মানুষের যে আরেকটি যে লোকনৃত্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের লোকনৃত্য রয়েছে এবং তাদের মধ্যে প্রধান যদি আমি বলি তার মধ্যে ছৌনাচ যেমন রয়েছে বৈশাখী নাচ এবং এবং যেটা এবং আদি আর একটি যেমন ছৌ ছৌ নাচের যেমন প্রত্যেকটা ফর্ম রয়েছে প্রত্যেকটা যে আদিবাসী যে নৃত্য তাদের প্রত্যেকটা আলাদা আলাদা তাদের বৈচিত্র্য রয়েছে এবং তাদের প্রত্যেকটা ফর্মও আলাদা আলাদা আলাদা প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি মানে ফর্ম আলাদা বিশেষ করে সংস্কৃতি এবং প্রত্যেকটি মানে এই লোকনৃত্য কিন্তু তাদের প্রত্যেকটি জায়গার এবং সেই সামাজিক প্রেক্ষাপটের কিন্তু এক একটা মানে কী বলব তাদের আইডেন্টিটি প্রকাশ করে এবং বা তাদের যে ঐতিহ্য তারা কিন্তু বয়ে নিয়ে চলেছে এর ফলে যা বিভিন্ন সম্প্রদায় সংস্কৃতিকে বৈচিত্রকে কিন্তু তারা প্রদর্শন করছেন এবং এর ফলে কিন্তু আমাদের যে সংস্কৃতি এবং আমাদের পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদের আলাদা আলাদা করে যে এই সংস্কৃতির যে চর্চা এবং তার যে প্রতিফলন তা আমরা কিন্তু তা দেখতে পাই এই সকল বৈচিত্র্য পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক যে পরিসরকে যে সমৃদ্ধ করেছে এবং অঞ্চলের ঐতিহ্যকে কিন্তু এরাই রক্ষা করে চলেছে